আমার এলাকায় ভাবছি একটা নতুন ব্যবসা শুরু করব বিউটিপার্লার একটা খোলার কথা ভাবছি কারণ এটা আমাদের গ্রামে নেই এবং সব মেয়েদেরকে সব বৌদিদেরকে আন্টিদেরকে সব কাকিমাদেরকে মানে যাওয়ার জন্য মানে ভুরু প্লাক করার জন্য অনেক দূর বার্ণপুর হীরাপুর আসানসোল যেতে হয় এটা আমাদের গ্রামে নেই সেইজন্য ভাবছি এতো দূর পরিশ্রম করে না গিয়ে যদি গ্রামে পাওয়া যেতো এই সুবিধাটা সেইজন্য ভাবছি যে বিউটি পার্লারটা শুরু করব এবং এটা একটা আমাদের এলাকায় দরকার আমি এটা করছি ভুরু প্লাক ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর নানা রকমের চুলের কাটিং এবং এটা আমি ভাবছি যে সবাই মানে এটাতে আমার সাথে সবাই আমাকে সাহায্য করুক এবং এটাই আমি শুরু করতে চাই একটা বিউটি পার্লারের খুব দরকার কারণ এই প্রচন্ড গরমের মধ্যে বা প্রচন্ড বর্ষার মধ্যে অনেকের যাওয়া সম্ভব হয়ে ওঠে না এতো দূর হীরাপুর বার্ণপুর তাই সামনে যদি থাকে তাহলে সবার ভালো হবে এটাতে অতএব আমি চাইছি যে একটা যাতে বিউটি পার্লার খোলার ব্যবস্থা করা হয় এবং আমি তো অলরেডি খোলার কথা ভাবছি এবং সবাই যাতে এটাতে এগিয়ে আসে এবং সবাই যেন আমার কাছে ভুরু প্লাক ফেসিয়াল এগুলো করে বাইরে থেকেও ভালোভাবে করব ভালো যত্ন সহকারে আমি কাজ করছি এবং আরও ভালোভাবে কাজ করতে চাই যদি সকলের উৎসাহ পাই তাহলে আরও ভালোভাবে কাজ করে বেরিয়ে যেতে চাইছি